আমি শিল্পী হিসাবে কোনো সমস্যার সম্মুখীন হয়ে হয় নি কোনো দিন কারণ আমি ছবি আঁকতে ভালোবাসি বা ছবি আঁকা কেউ আঁকছে দেখতে ভালোবাসি আমার খুবই ভালো লাগে কিন্তু সে মানে এই ছবি বা এই যে আঁকার নিয়ে আমি যে খুব এ বিষয়ে চর্চা করেছি সেটা না সেই জন্য আমি হয়তো সমস্যার সম্মুখীন আমি নিজের ক্ষেত্রে হইনি কিন্তু যখন আমি কাউকে কোনো কোনো একজন এসে আমাকে বলেছে যে এই ছবিটা এঁকে দাও তো তখন আমি সমস্যার সম্মুখীন হয়েছি কারণ আমি খুব একটা ভালো সেইভাবে ছবি আঁকতে পারি না তো সেইক্ষেত্রে আমার অসুবিধা হয়েছে তো আমি যারা ছবি আঁকতে ভালোবাসে তাদের কে আমি বলতে চাই যে ছবি আঁকা বা চিত্র পরিবেশন করা এটা প্রত্যেকটা মানুষেরই খুবই পছন্দের একটা বিষয় তা তারা যাতে আরও খুব ভালোভাবে ছবি আঁকতে পারে বা তারা এই বিষয়ে চর্চা করতে পারে তাহলে মানে খুবই ভালো তো আমি চাইবো যে প্রত্যেকটা ছাত্রছাত্রী এই ছবি আঁকা বা এই বিভিন্ন শিল্পী হিসেবে নিজেকে তৈরি করতে